ফ্লিপকার্টে একটা শাড়ি এক হাজার টাকা দাম আমার ছেলের জামা অর্ডার করেছিলাম পাঁচশো টাকা দাম মোট ডেড় হাজার টাকা দাম তা এই কিভাবে ক এই অর্ডারটা ক্যানসেল হয়ে গেছে তা অর্ডারটা আমি ফের ফিরে পেতে চাই কেননা শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এই নাম্বার নো তিরানব্বই বিরাশি সতেরো উনপঞ্চাশ একাশি এই নাম্বারে অর্ডার দেওয়া হয়েছে অর্ডারটা ক্যানসেল হয়ে গেছে অর্ডারটা ফের পেতে চাই শাড়িটা খুব পছন্দ হয়েছে তো সেই জন্য করে